আমি মাঝ বয়সী একজন গোষ্ঠীর একজন তো আমরা চাই যে বয়স্ক এবং কম বয়সীদের সবরকম তারা সুযোগ সুবিধা পাক বয়স্করা যদি সুযোগ সুবিধা পায় তোমরা যদি তাদের শ্রদ্ধা করে ভক্তি করে তাদের সুবিধা তাদের সুবিধা হল সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখে তাহলে যখন তরুণ প্রজন্মরা বয়স্ক প্রজন্মে যাবে তখন তাদের সেই জিনিসটাই হবে তাদেরও কোন অসুবিধা হবে না তাদেরকেও সন্মান করা হবে বিপদে তাদের পাশে দাঁড়ানো হবে এবার এখন যদি বয়স্কদের পাশে না দাঁড়ানো হয় তাদেরকে যদি না দেখা হয় এখন যারা তরুণ আছে তারাও যদি পড়ে বয়স্ক হবে তো সেইক্ষেত্রে তারাও কোন সুযোগ সুবিধা পাবে না বা তাদেরও সবকিছু সুযোগ সুবিধায় অসুবিধা হবে এখন সেই কারণেই এখন বয়স্ক প্রজন্মদের একটু দেখা প্রয়োজন তাহলে ভবিষ্যতে তাদেরও সুবিধা হবে এবং বয়স্কদের তো এখন অনেক রকমের সুযোগ সুবিধা দরকার যেমন বৃদ্ধাশ্রমে পাঠানোটা ঠিক নয় তার পরিবার থেকে বৃদ্ধাশ্রমে বয়স্কদের পাঠিয়ে দেয় কিন্তু সেই সব ঠিক নয় কারণ তারাও যখন বয়স্ক হবে তাদেরকেও তো সেই সেই জায়গাতেই যেতে হবে তবে সেইগুলো যাতে না যেতে হয় সেইগুলো লক্ষ্য রাখতে হবে এই তরুণ সমাজকে